বর্তমান সমাজে আমরা যে যতোই ইনকাম করি না কেনো পেটের ভাত না থাকলে আমরা চলতে পারি না দেখা গেছে পকেটে পয়সা আছে টাকা আছে কিন্তু পেটে ভাত নেই সেই অর্থতে আমরা চলতে পারি না সেই জন্যে কৃষিতে এফোর্ট দেওয়া খুবই জরুরি আর পাশাপাশি খাদ্য হিসাবে বলতে পারে দুধ দুধ যদি প্রোডাকশান না হয় তাহলে আমাদের বাচ্ছা কাচ্চা বয়েস্ক লোকের জন্য খুবই সমস্যার ব্যাপার আর দুধ এতোই একটা সুস্বাদু খাদ্য এটা না হলে সাধারণ মানুষ সাধারণ মানুষ সকালে ঘুম থেকে উঠে দরকার চা সেই চা টা কিসে হবে দুধের দ্বারা হবে রাতে শুতে যাবে একটা বাচ্ছা ছেলে কি খেয়ে ঘুমাবে দুধ মা তাকে গ্লাসে দুধ সেদ্ধ করে দুধ দিচ্ছে সে দুধ খেয়ে ঘুমাবে তাই এই দুধের উপর এফোর্ট খুব একটা গুরুত্বপূর্ণ আর পাশাপাশি কৃষিটা পশুপালনের যে কৃষিটা কৃষি না থাকলে কোনো মানুষই চলতে পারবে না